হ্যাঁ আমি ডক্টর সুশিত সরকার বলছিলাম হ্যাঁ আমার আপনি তো ইলেকট্রিকের কাজ করেন বা ইলেকট্রিক মেনটেনেন্সের ব্যবস্থা করেন তো আমার একটা বাড়ি নতুন বাড়ি করেছি কমপ্লিটলি ওয়্যারিং বা সব কিছু ব্যবস্থা ইলেকট্রিক্যাল সেফটির ব্যবস্থা সবটাই আপনাকে একটু করতে হবে সেই জন্য আমি আপনাকে কল করছিলাম এখন ব্যাপার হচ্ছে মেটিরিয়ালসটা তো কী লাগবে না লাগবে সেটা আপনার সাথে আমি কনসাল্ট করেই নেব সেই জন্য আপনি না দেখে কি আমাকে বলতে পারবেন আমার যে দুটো বেডরুম আছে একটা ডাইনিং আছে কিচেন রান্নাঘর আছে শোয়ার ঘর রান্নাঘর বা বৈঠকখানা ঠাকুরঘর সব প্রায় এখন ব্যাপার হচ্ছে যেহেতু টোটাল ইলেকট্রিসিটি মেনটেনেন্স এবং এর ব্যাপারটা আপনার হাতেই আমি ছেড়ে দিচ্ছি তো মেটিরিয়ালসটা কোনটা ভালো হবে কোনটা কী হবে সেটা আপনাকেই চুজ করতে হবে আপনাকেই নিয়ে আসতে হবে হ্যাঁ আপনি কোনটা ভালো বুঝবেন সেই মতো মেটিরিয়াল তার নিয়ে আসুন সেই মতোই মিটার দেবেন এবং ইলেকট্রিকের ডিপার্টমেন্টের সাথে আমার পারমিশন হয়ে গিয়েছে সব কিছু রেডি কানেকশন হয়ে গিয়েছে এবারে আপনি জাস্ট ওয়্যারিংটা করবেন এবং ওয়্যারিংটার সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমার সেফটি নিরাপত্তাটা আমার চাই কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কী তীর্থঙ্করবাবু ওই যে আমি তো প্র্যাকটিসের মধ্যে থাকি সকাল আটটা থেকে বারোটা আমাকে পাবেন না কাইন্ডলি বারোটার পরে হলে আমার পক্ষে খুব ভালো হয়